আমার নাম মেঘনাদ মল্লিক আমার বাড়ি পূর্ব মেদিনীপুর বাস স্ট্যাণ্ডের সামনে এবং আমি যেখানে বই কিনি বাস স্ট্যাণ্ডের কিছুটা যেতে হবে যেমন পাঁচ থেকে দশ মিনিট যেতে হবে তবে সে বই দোকানটা পাওয়া যাবে সেখানে আমি বিভিন্ন রকম বই কিনি যেমন এ কম্পিউটার লাইনের জন্য বই কিনি পুলিশের জন্য বই কিনি এবং নিজের পড়ার জন্য কিছু বই কিনি ইস্কুলের জন্য কিনি এবং খাতা পেন সবই কিছু কিনি কিন্তু সেখানে সবথেকে বড় ব্যাপার এটাই যে তার ব্যবহারটা সবথেকে ভালো পাশে আরও বই দোকান আছে কিন্তু তাদের ব্যবহার ভালো নয় এবং সেখানে আমি কিনি না বই এবং ওই যে কাকু কাকুর মুখের ভাষা খুব ভালো এবং যে বইটা আমি পেলাম না সে বইটা খাতায় এন্ট্রি করে নিলো এবং কাকু কলকাতায় যেয়ে কিনে আনে এবং আমার খুব ভালো লাগে ব্যবহার মানুষের সবথেকে বড় ব্যাপার এটাই হলো যে মানুষের ব্যবহারটা সবথেকে বড় জিনিস ব্যবহার না হলে কোনও কিছু নয় এবং কাকু খুব ভালো ডিসকাউন্টও দেয় দশ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেয় অন্য দোকানে যেমন ডিসকাউন্ট দিচ্ছে না মানুষের সবথেকে বড় ব্যাপার হলো যে ডিসকাউন্টটা বড় ব্যাপার ডিসকাউন্ট না দিলে বা ছাড় না দিলে কেউ আপনাদের কাছে বই কিনবে না এবং ব্যবহারটা সব থেকে বড় ব্যাপার ব্যবহারেই মানুষের পরিচয় এবং বিভিন্ন রকম বই কিনতে আমি পাই এবং এইটা বলার জন্য ধন্যবাদ